হ্যালো হ্যাঁ বলছি যে আমার বাসে উঠলে তো বমি হয় বাসের ভিতর থাকলে মাতা ঘোরে বমি হয় ওই জন্য বলছি যে আমার জানলার কাছে বসতে দিতে হবে ও আমি একে নাহলে আমি নেবে যাবো বলে রেখে দিচ্ছি আমার একে হ্যাঁ আমার টিকিট কাটা হয়ে গেছে তো ওই জন্য করে বলছি আমার বাসে উঠলে এমনি বমি হয় মাথা ঘোরে আমি বসতে পারবো এমনি ফাঁকা জায়গা বসতে পারলে আমি জানলার কাছে বসতে হবে আমার আপনি ওনাকে বলুন ঝপঝপ ঝপঝপ বলুন আমার উ আমার কেরকম হচ্ছে যেন আমি দার্জিলিঙে যাবো তো ওই জন্য করে বলছি আমার আসলে আমার বাসে জানালার কাছে না বসালে আমার কেরকম বমি হয় মাতা ঘোরে ওই জন্য করে বলছি যে আমি দার্জিলিঙে যাবো আমার জানলার কাছে বসাতে হবে ও দেখুন বলে দেখুন কী বলে আগে উনি উনি হয়তো উঠতে পারে হুম খুবই মাতা ঘোরে তো ওই জন্য করে বলছি ঝপঝপ বলুন ওনাকে হ্যাঁ রেখে দিন